ছোট ব্যবসাগুলির মধ্যে এখন মানুষ যেমন ঘরে বসে নানান ধরনের জামা কাপড়ের ব্যবসা করতে পারেন এবং অনেক মানুষই নিজের হাতে চিত্র অঙ্কন করে সেইগুলি তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে যার দ্বারা অনেক মানুষ উপার্জন করতে পারছে আর উপকৃতও হচ্ছে নির্দিষ্ট ব্যবসা বলতে অনেক মানুষ ব্যবসার সাথে যুক্ত হচ্ছে তার মধ্যে হচ্ছে জামা কাপড়ের ব্যবসা মানুষ এখন অনলাইনে জিনিসপত্র কিনতে বেশি ভালোবাসে তাই জন্য মানুষ বাড়িতে বসে লাইভ করে জামা কাপড় বিক্রি করে সেখান থেকেও মানুষ উপার্জন করতে পারে